আমার কাছে এখন যে জিনিসটা রয়েছে সেটা হল মোবাইল ফোন সেটা খুবই ভালো তার সাহায্যে আমরা ঘরে বসে খবরাখবর নিতে পারছি কেউ আসলে কতক্ষণে আসছে কতটা সময় লাগবে গাড়ির দেরি আছে কিনা সব কিছুই জানতে পারছি এমনকি প্রাকৃতিক দুর্যোগের কথা আগে থেকে ফোন দেখে আমরা জানতে পারছি কোনো সাম্প্রতিক ঘটনা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোথাও কোনো ঘটনা হলে আমরা সঙ্গে সঙ্গে ফোন থেকে জানতে পারছি সে কারণে ফোন খুবই ভালো জিনিস